আমার বর্তমানে আমি একটি কোর্স করছি এই কোর্সটি হচ্ছে ফুলস্টেক ওয়েব ডেভেলপমেন্ট ছোটোবেলা থেকেই আমার কম্পিউটারের প্রতি একটা আসক্তি ছিল আমার ইচ্ছা ছিল আমি বড় হয়ে কাজ নিয়ে কম্পিউটারের প্রতি করব এবং এর সাথেও আমার ভ্রমণের প্রচুর ইচ্ছে ছিল তো এখন আমি আইটির জন্য প্রিপারেশান নিচ্ছি এবং এরপরে আমি যে কাজ পাব এবং আমি এই কাজ করতে করতে তার সাথে আমি ভ্রমণও করব এবং আমার খুব ইচ্ছে আমি এগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করব